আমি বিয়ের পর যখন প্রথম রান্না করি আমি আগে রান্না সম্পর্কে কিছুই জানতাম না আমি আমার মা বাবার খুব আদরের সন্তান সেই কারণে রান্না বান্না কোনো কিছুই তো আমার মা আমাকে করতে দিত না তাই জানতামও না হঠাৎ করে একদিন বিয়ের পর যখন আমাকে পথম রান্না করতে হয় তখন তো আমি দেখেই অবাক কীভাবে রান্না করবো কীভাবে রান্না তরকারি কাখে কেমনভাবে করতে হয় কতটা মশলা কেমন পরিমাণে দিতে হয় কোন কোন সবজিতে কেমনভাবে সেদ্ধ হবে কোনো কিছুই আমি ভেবে উঠতে পারি না তখন অতটা রেসিপি সম্পর্কেও জানতাম না আর আমার কাছে সেরকম কোনো রেসিপি বইও ছিলো না আমি কী করলাম আমি আমার মাকে ফোন করলাম মাকে ফোন করে আমি মাখে বললাম মা আমি এই রান্নাটা করছি এই যে শুক্তো রান্নাটা করবো শুক্তোর রেসিপিটা তুমি আমাকে বলে দাও আমি তোমার মতো করেই রান্না করবো মা আমাকে বললেন যে আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেইভাবেই রান্না করো আমি আমাকে মা ঠিক যেইভাবে যেইভাবে বললেন আমি ঠিক সেইভাবেই রান্না করলাম দেখলাম রান্নাটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে তারপর আস্তে আস্তে যখন দ্বিতীয়বার তৃতীয়বার আস্তে আস্তে করার পর আমার রান্নার কাছ থেকে ভয়টা কাটলো আমি নতুন রান্না আবার নিলাম এবং করতে শিখে গেলাম এখন আমি খুব ভালোভাবেই রান্না করতে পারি কারো সহযোগিতা ছাড়াই